আমার গ্রামের কাউকে সাপে কামড়ালে আমি আগে ছুটে যাই শুধু সাপে কামড়ানো নয় যার যা বিপদই হোক একজনকে মৌমাছিতে কামড়ে ছিলো শুধু হুলগুলো ছিলো কানের ভিতরে মাথায় মৌমাছিতে ভর্তি আমি সেখান থেকে মৌমাছিগুলোকে একটি একটি করে ছাড়িয়েছিলাম কারোর হাত কেটে গেলে তাকেও কী ওষুধ দিতে হবে সেখানেও আমি যাই এছাড়াও সাপে কামড়ালেও এও আমি ছুটে যাই যেয়ে আগে যেখানটায় কামড়ায় যদি নীচে কামড়ায় তাহলে হাতের উপরে জায়গাটা বেঁধে দিয়ে তাড়াতাড়ি তাকে ভালো করে ধুয়ে আর হাসপাতালে পৌঁছে দেওয়া হয় তবে আমি মনে করি সাপে কামড়ানো জায়গাটা যদি ভালো করে সাবান দিয়ে গরম জলে ধুয়ে নেওয়া হয় তাহলে না কি তার বিষটা অনেকটা কমে যায় এবং পাশাপাশি হাসপাতাল বা যে কোনো জায়গায় তাকে তাড়াতাড়ি দেখানোর ব্যবস্থা করতে হবে সাপে কামড়ানোর প্রধান প্রতিকার হল যে জায়গাটায় কামড়াবে তারা আধ হাত দূরে সেই সেখানটার জায়গাটা টেনে বেঁধে দিতে হবে যাতে সাপে কামড়ানোর বিষটা পুরো শরীরে ছড়িয়ে না যায় এছাড়াও চু মাথার চুল ছিঁড়ে দেখতে হবে যে সাপের কামড়ে সাপের দাঁত আছে কি না এভাবেই সাপে কামড়ালে আমি ছুটে যাই এবং গিয়ে এইসব জিনিসগুলো দেখি